হুম হ্যালো বলছি অনেকদিন হলো তো স্কুলে আসোনি কী ব্যাপার প্রজেক্ট ট্রজেক্ট সাবমিট করবে না ও ও ও ও হ্যাঁ প্রজেক্ট একটা তো দেওয়া আছে প্রজেক্ট সাবমিটের না ওটা প্রজেক্টটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওই ইয়ে যেটা অ্যাক্সেস আর এক্সেল আর এইচ টি এম এল তিনটে প্রজেক্ট করতে হয় তিনটে প্রজেক্টের মধ্যে তোমাকে তিনটেই তো করতে হবে তো লাস্ট ডেট প্রজেক্টের তো জমা দেওয়ার কালকে ছিল কিন্তু মানে এর পরে তো কাউন্সিলে পাঠাতে হবে তো মানে কবে নাগাদ প্রজেক্টগুলো জমা দিতে পারবে ম্যাক্সিমাম সাতদিন সাতদিনের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে না হলে তখন কাউন্সিলে মার্কসগুলো চলে গেলে আর তখন কিছু করার থাকবে না হ্যাঁ এবারে ওটার উপর ফেস্টিভ্যাল নানান ফেস্টিভ্যালের উপর বেস করে ওটা প্রজেক্টটা দেওয়া হয়েছে এক একটা হিন্দুদের ফেস্টিভ্যাল একটা ক্রিশ্চানদের ফেস্টিভ্যালও একটা মুসলিমদের ফেস্টিভ্যাল একটা তিনটে থেকে চারটা তিনটে থেকে চারটা ফেস্টিভ্যালের কথা লিখতে হবে আর প্রত্যেকটার যেন ছবি থাকে প্রত্যেকটা ফেস্টিভ্যালের আর ডেসক্রিপশনে মোটামুটি দুটো দু পাতা থেকে তিন পাতা লিখতে হবে মোটামুটি দু আড়াই পাতা মানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে হ্যাঁ সূচনা উপসংহার যেমন দেওয়া হয় ওরকম দেবে আর মাঝে মানে ওই স্টার্টিংয়ে ছবি থাকবে যে প্রজেক্ট থাকবে ধরো দুর্গাপুজো তাহলে দুর্গাপুজোর ছবিটা থাকবে তার পরে সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নেট থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে মাঝামাঝি জায়গায় চিটিয়ে স্টার্ট করবে ওটা দেখতে ভালো লাগে খাতাটা ওই নর্মাল যেরকমভাবে বাঁধা হয় এ ফোর সাইজে প্রজেক্টগুলো লিখবে প্রজেক্টগুলো লেখার পর ওই পেপার দিয়ে আর্ট পেপার দিয়ে মুড়ে বাইন্ডিং করে জমা দেবে যার ফলে আমাদের কাউন্সিলে পাঠাতে ওগুলো সুবিধে হয় এমনি মোটা পেপার থাকলে অনেক ওয়েট হয়ে যায় হ্যাঁ অবশ্যই নাম রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে উপরে আর একটু লিফলেট করে লিখে দেবে হ্যাঁ একটা মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে দেবে যে শরীর খারাপ হয়েছিল সেই জন্যে স্কুলে আসতে পারিনি তারপর তুমি প্রজেক্টটা জমা দিয়ে দিও হ্যাঁ আমি ম্যানেজ করে দেবো ওনাকে বলে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে